কিছু স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলি আমাদের জেলায় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ যেমন বাহা বঙ্গ মিলনমেলা বন্দনা সহরাই ইত্যাদিগুলি এই উদ্যোগগুলি করতে গিয়ে আমাদের অনেক রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় বা এই উদ্যোগগুলি করার পরে আমরা অনেক সাফল্যের মুখোমুখিও হয়েছি এই অঞ্চল এই অনুষ্ঠানগুলি আমাদের জেলার প্রাকৃতিক সম্পদ এবং বাস্তুতন্ত্রকে অবশ্যই প্রভাবিত করেছে এসব কাজকর্মগুলির মাধ্যমে আমরা আমাদের পরিবেশের যত্ন নিয়ে থাকি কারণ এই সমস্ত উৎসবের দ্বারা আমার আমাদের প্রকৃতির যে সমস্ত উপাদান রয়েছে সেগুলির গুরুত্ব বুঝতে পারি এইসব অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ধরুন গাছপালার গুরুত্ব আমরা তো অবশ্যই বইতে পড়েছি একটি গাছ একটি প্রাণ সেটি পড়লেও সকলে সেটি আয়ত্ত করতে পারেন না এই সমস্ত সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের সকলকেই বুঝিয়ে থাকি যে একটি গাছ একটি প্রাণ অবশ্যই গাছ আমাদের জীবনে কতটা পরিমাণ কাজে লেগে থাকে আমাদের দৈনন্দিন জীবনে গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না আর তাছাড়া যে সমস্ত আরো আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে জল জলের যে অপব্যবহারগুলি কোথাও ভাঙ্গা নলকল কূপ পড়ে থাকলে সেই নলকূপের মাধ্যমে সারা দিন সারা রাত জল পড়তেই থাকে এইভাবেই জল নষ্ট হয় আমরা সামাজিক দিক থেকে সচেতন করে থাকি প্রত্যেকটি ব্যক্তিকেই এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে তাই আমি মনে করি আমাদের এই জেলাতে তাছাড়া এই শুধু এই জেলা বলে নয় প্রত্যেকটি জেলাতেই প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি শহরেই এই অনুষ্ঠানগুলি চালু করার অবশ্যই প্রয়োজন রয়েছে এবং এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেকটি মানুষকে সচেতন করতে পারি আমাদের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে